হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হলো দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো ইত্যাদি এই উৎসবের দিনগুলোতে অনেক ছুটি এই উৎসবের দিনগুলো ছুটি থাকে তাই অনেক আমরা অনেক আমরা পরিবারের সাথে অনেক মজা করতে পারি উৎসবের দিনগুলো উৎসবের দিনগুলো খুব ভালো যেমন দুর্গা পুজোতে আমরা খুব আনন্দ করি সপরিবারে সকলের সাথে খুব মজা হয় দুর্গা পুজোতে আমরা দুর্গা পুজোতে আমরা পাঁচ দিন খুব আনন্দ করি অষ্টমীতে অঞ্জলি দিতে যাই অনেক কিছুই করি কালী পুজোতেও সবার সাথে মজা করি ছুটির দিন তাই এই দি এই দিনগুলো দিনগুলো আমাদের আমাদের মনকে খুব ভালো রাখে এই এই দিনগুলোতে আমরা সকলের সাথে খুব আনন্দ করি আমাদের তাই মন আমরা আমাদের মন খুব ভালো থাকে পরিবারের অনেকে অনেকের হচ্ছে কাজ ছুটি থাকে তাই তারাও খুব আনন্দিত হয় যে পরিবারের সকলের সাথে সকলের পরিবার সকলের সাথে সবার সাথে ভালো থাকার জন্য তারাও ভালো থাকতে পারে এই স গুরুত্বপূর্ণ এই এক একটা গুরুত্বপূর্ণ উৎসবে গুরুত্বপূর্ণ উৎসবের দিনগুলো খুব ভালো কালী পুজোতেও সবারই সকলের সাথে সকলের সাথে খুব মজা হয় সকলে বা কালী পুজোতে ভাই বোন দাদা ভাইদের ফোঁটা দেওয়া ফোঁটা দেওয়া সারাদিন সারাদিন অনেক সেই সবের অনেক আয়োজন করা অনেক কিছুই হয় রাত্রিতে সবার সাথে বাজি ফোটানো বাজি ফোটানো অনেক কিছুর সাথে হচ্ছে অনেক কিছুই হয় সকলের সাথে আনন্দ আনন্দ করতে সবারই ভালো লাগে এবং আমাদের স্কুল কলেজ অফিস অনেক কিছুই এই পুজোর দিনগুলোতে ছুটি থাকে তাই যার যারা সারা সারা বছর কাজ করে তারা এই ছুটির দিনগুলোতে হচ্ছে অনেক আনন্দ করে পরিবারের স সকলের সাথে সকলের সাথে অনেক আনন্দ করে দুর্গা পুজোতে যেমন সকল পরিবারে পরিবারকে নিয়ে ঘুরতে যায় ঠাকুর দেকতে যায় অনেক কিছুই করে তাই পরিবারের সকলের সাথে ঘুত্তে তাদেরও খুব ভালো লাগে তাই উৎসবের দিনগুলো উৎযা এই উৎসবের দিনগুলো উৎযাপিত হলে সকলেরই খুব ভালো লাগে